খুচরা বাজার বলতে যেমনি ছোট ছোট দোকানদাররা সব বসে থাকে তাদের কাছে খুচরো জিনিস পাওয়ার য পাওয়ার জন্য আমরা যাই যেটা খুচরো বাজার বলা হয় আর পাইকারি বলতে একটু বড়ো ধরনের যারা গদিতে বসে থাকে সেইসব লোকদের কাছে পাইকারি হিসাবে জিনিস আমরা ক্রয় করে থাকি সেটা হচ্ছে পাইকারি বাজার খুচরা বাজারের থেকে পাইকারি বাজারে জিনিসের দাম অনেক সস্তায় পাওয়া যায় মুদি সবজির দাম মোটামুটি অনেক পরিবর্তন হয়েছে এখন মোটামুটি ম মুজি সবজির যে দাম এসেছে তা অনেকটাই বেড়েছে আমাদের এইদিকে সবজির চাষটাও কমে গেছে আর জল নাই বৃষ্টি নাই এর জন্যও কিছুটা এর জন্য সবদিকে মানে ইয়ে চলছে খরা চলছে যার জন্য একটু সবজির দাম বেড়ে যাচ্ছে সবজির দাম পরিবর্তন করতে গেলে আমাদেরকে আরও চাষবাসের দিকে জোর দিতে হবে কৃষিকাজে ধ্যান দিতে হবে তবে আমরা কিছু করে নিতে পারব আমি অনলাইন শপিং সম্বন্ধে খুব একটা আগ্রহ নই কেন অনলাইন শপি শপিং আমি পছন্দও করিনা আমি নিজে বাজার যাই বাজার থেকে আমি সমস্ত ক্রয় করে নিয়ে আসি তাতে পাঁচটা জিনিস তুলনামূলকভাবে দেক দেখা যায় বোঝা যায় আর অনলাইনে যেটা আসবে সেটাই আমাকে নিতে হবে আর নাহলে চেঞ্জ করলেও তারপরে যেটা আসবে সেটা হয়ত আরও খারাপও হতে পারে এই আর কি